বিভিন্ন ঋতুর ওপর ভরসা মানে ভিত্তি করে আমি এটাই বলব যে বিভিন্ন ঋতু মানে বর্ষা গ্রীষ্ম বা শীত ও বসন্ত এই ঋতুদের মধ্যে গ্রীষ্মকালে একটু বেশি রোদের কারণে গাছের গোড়াতে জলের দরকার পড়ে এর ফলে আমরা সকালে বা বিকেলে জল দিই আর গ্রীষ্মকালে বেশি দরকার তারপরে গ্রীষ্মের মধ্যে রোদে বেশি অতিরিক্ত রোদ বা হচ্ছে উষ্ণতার কারণে গাছকে বা ছোট ছোট ফুল গাছ বা কিছু অন্য কোন গাছকে ছাওয়ার মধ্যের দিকে রাখাই ভালো আর থাকে বর্ষাকাল বর্ষাকালে যেহেতু বর্ষা অতিরিক্ত মানে বৃষ্টি অতিরিক্ত হয় তাই আমি এটাই বলবো বর্ষাকালে বেশিরভাগ জল বা ফুল গাছে বা অন্য কোনো গাছে বেশিরভাগ জল না দেওয়াই ভালো যাতে সেই মাটি তে বৃষ্টির জল মাটিতে পড়ে থাকা সেই জল তারা শোষণ করে নিজের কাজে লাগিয়ে ফেলে এবং আমরা যেহেতু জানি রোদ ও রোদ ও অন্যান্য জিনিসের কারণে বা সূর্যের আলোয় গাছের পাতা থেকে গাছ খাদ্য সৃষ্টি করে সেই কারণে কিছু কিছু গাছকে কিছু সময়ের জন্য অন্তত রোদে রাখার আমি প্রচেষ্টা করি বা গাছকে সুরক্ষিত রাখার জন্য আমি প্রচেষ্টা করি